হ্যাঁ সরকারি হাসপাতালগুলোতেই সেই অভিজ্ঞতা হয় কারণ সরকারি হাসপাতালে আমাদের অর্থ থাকে না বলেই সেখানে আমরা নিয়ে যাই এবং সরকারি হাসপাতালে কিন্তু সব কিছু ফ্রি থাকে না ঠিক আছে ওষুধের ব্যবস্থা যেরকম ওষুধের লাইনে দাঁড় দাঁড় হওয়া প্রায় আমাদের সময় লাগে প্রায় তিন ঘণ্টা তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ওষুধ পাই যেহেতু আমাদের কাছে টাকা নেই সেই জন্য আর তাছাড়া যেহেতু সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালে আমরা ডাক্তারও সব সময় পাই না সেহেতু আর একটা সমস্যা এবং যদি সেটা নিউরো প্রবলেম হয় মানসিক সমস্যা হয় মানে মাথার ভিতরে নিউরোলজিক্যাল যদি সমস্যা হয় তাহলে সেটা খুবই খরচা খরচাদায়ক যেমন ধরুন যদি রোগীর জন্য নতুন করে কেবিন নেওয়া হল সেখানের প্রত্যেকটা খরচাই কিন্তু নিজস্ব ঠিক আছে রোগী যদি রোগীর এটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ এবং যাদের টাকা নেই তাদের কিন্তু সেক্ষেত্রে খুবই অসুবিধে হয়